আমার হাতে যদি কম সময় থাকে তাহলে আমি সহজ সহজ রান্নাগুলোকেই বেছে নিই যেটা কম সময়েও হয় এবং খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো যেটা থেকে পুষ্টি প্রোটিন দুইই পাওয়া যায় আমি সাধারণত ভাত করি ভাত এছাড়াও ডাল ডাল থেকে আমাদের কার্বোহাইড্রেড ফ্যাট জাতীয় শরীরে যেটা খুবই উপকার সেটা পেয়ে থাকি এছাড়াও আলু পোস্ত বানাই পোস্ত খাওয়াও আমাদের শরীরের পক্ষে ভালো এবং আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেড থাকার ফলে সেটা আমাদের শরীরে অনেকটাই উপকার দেয় এছাড়াও মাছের ঝোল সহজে রান্না হয়ে যায় মাছে সাধারণত প্রোটিন থাকে যে প্রোটিন খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো মাছের ঝোল রান্না করার সময় আমি সাধারণত কম মশলা ব্যবহার করি ও কোনো কোনো সময় সাধারণত বাটা মশলা ব্যবহার করি না কারণ বাটা মশলা ব্যবহার করতে গেলে অনেকটা সময় তাতে ব্যয় করতে হবে হাতে সময় তো অত থাকে না তাই অত সময় ব্যয় করা সম্ভব না সেই জন্য সাধারণত আমি গুঁড়ো মশলা ব্যবহার করে সহজেই মাছের ঝোল রান্না করে নিই যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে এবং রিচ না হওয়ার কারণে সবাই সেটা সহজেই খেতে পারবে